হ্যালো রাজেশদা বলছেন ওলা থেকে আচ্ছা আমি রাজারহাট যেতে চাই তা গড়িয়া থেকে রাজারহাট যাব হ্যাঁ হ্যাঁ তা কত সময় লাগবে দাদা আচ্ছা দেড় ঘণ্টা ঠিক আছে ঠিক আছে আমি জেনে আপনাকে জানাচ্ছি জানাচ্ছি দাদা